বাহাত্তর লক্ষ সাত চল্লিশ হাজার পাঁচশো নয় আশি লক্ষ চুয়ান্ন হাজার চারশো এগারো পঁচাশি লক্ষ ছেচল্লিশ হাজার ছশো পনেরো উনপঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো কুড়ি পঁচানব্বই লক্ষ আশি হাজার আটশো তিরিশ